মাছ ধরার বিষয় বলতে আমি সেরকম কিছু জানি না যেটুকু জান আপনাদেরকে বলতে পারি মাছ ধরা বলতে আমাদের গ্রামের বাড়িতে আমরা মাছ ধরা বলতে ছিপ দিয়ে মাছ ধরা জানি আগেও বলেছি জাল দিয়ে ছিপ দিয়ে মাছ ধরা ধরতাম আরেকটা জানি যেটা হাতটা নেড়ে মাঠে যখন অনেক বৃষ্টি হতো মাঠে জল জমতো সেখানে গিয়ে হাতড়ে হাতড়ে কই মাছ শোলমাছ তেমরা বিভিন্ন রকমের মাছ ধরতো একবার মাাস ধরতে কী ওরমভাবে আমার হাতে তো শিঙি মাছের কাঁটা মেরে দেয় সেই কাঁটার জন্য কি যন্ত্রণা হাত হাত যন্ত্রণার কারণে আমি হসপিটালে ভর্তি পর্যন্ত হয়েছিলাম সেদিন থেকে আমি আর মাছ ধরতে সেরকম যায় না মা তো প্রচুর পরিমাণে বকেছিলো যেহেতু সবার সঙ্গে চোখে পড়ে গিয়েছিলাম মা জানতো না মাকে লুকিয়ে গিয়েছিলাম আর দেখেছি অনেকে কারেন্টের জাল দিয়ে ছোটো ছোটো যে ফাঁসের জালগুলো হয় সেই জাল দিয়ে মাঠে পেতে রাখতো সেটি মাছ ধরা হতো মাছ যেমন পড়ত সাপও প্রোচুর পরিমাণে পড়তো সাপ টাপ পড়ত সেগুলো দেখেছি আমার মামা কাকারা ছাড়াত ছাড়িয়ে মাছগুলো বের করত আর কী করত আমার অতটা নলেজ নেই সে বিষয়ে আমি যেটুকু জানি মাছ ধরার পক্ষে ছিপটাই ঠিক আছে আর ছিপ টিপ দিয়েই আমরা মাছ টাছ ধরি এর বেশি আমার অতটাই এ নেই আর অন্যদের মতন অতটা হয়তো জানি না যেটুকু জানি আপনাদেরকে বললাম